হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ একদমই এটা নিউ শ্যু হাউস বলুন

হ্যাঁ আছে রয়েছে নানান ধরনের রয়েছে আপনি কোন ধরনের নিতে চান বলুন হ্যাঁ নানান দামের রয়েছে নানান দামের হ্যাঁ যেটা সব থেকে ভালো সেটা আটশো নশোর মধ্যে পাবেন আর সব থেকে কমা যেটা সেটা দেড়শো দুশোর মধ্যে হয়ে যাবে অসুবিধা নেই মাঝখানে আরও রেটে রয়েছে আপনি কোনটা নিতে চান বলুন দিদি দুশো টাকাটা যদি বলেন কম দাম হয়ে যাচ্ছে তাহলে আমার কিছু করার নেই আপনি দামিটা নিলে হয়তো বারগেনিং করা যেত দিদি ছোটোটা তো হবে না হ্যাঁ বুঝতে পারছি তাহলে আপনি দুশো দুশো টাকারটা দিদি খুব শক্ত আপনি একটু দেখেশুনে পরুন আপনার হ্যাঁ বুঝতে পারছি অবশ্যই বুঝতে পারছি আপনার আপনার আর্থিক সমস্যাও বুঝতে পারছি সবই বুঝতে পারছি কিন্তু আপনাকে আসতে হবে দোকানে মাল দেখতে হবে মাল দেখে না হলে আপনি কী করে কী বলবেন বলুন আমি এখান হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি অবশ্যই অবশ্যই বুঝতে পারছি কোনও সমস্যা নেই আপনি আসুন দোকানে আসুন এসে দেখুন কোনটা চয়েস হচ্ছে তারপরে আপনি পছন্দ হলে নেবেন দামের দামের নিয়ে কোনো সমস্যা হবে না আমি কথা দিচ্ছি দিদি অবশ্যই অবশ্যই অবশ্যই দিদি দুশো টাকার যেই জুতোটা রয়েছে সেটা ঠিক চপ্পল টাইপের চপ্পল টাইপেরটা আপনি মানে যার গিঁট ফুলেছে বলছেন তাকে পরালে ঠিক হবে না আপনি তো একটু দামির দিকে যেতে হবে চারশো কি পাঁচশোর দিকে যেতে হবে দিদি অবশ্যই দিদি না হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি দিদি হ্যাঁ তো দিদি আপনি অনলাইন অবশ্যই দিদি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারলে আমি খুশি হতাম কিন্তু আপনি কি অনলাইনে নিতে মানে অর্ডার দিয়ে নিতে চান না আপনি এসে নিতে চান হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই তাহলে চলে আসুন অসুবিধা নেই আপনার জন্য সবসময় দোকান খোলা রয়েছে কোনো অসুবিধা নেই আপনি আসতে পারেন অবশ্যই কোনো অসুবিধা নেই দিদি হ্যাঁ ঠিক আছে দিদি অসুবিধা নেই আপনি দোকানে আসুন দোকানে এসে আপনি আমার সাথে কথা বুঝতে পারছি দিদি কিন্তু জুতোর দাম আপনি আর কী করবেন জুতো কি আর আমরা নিজেরা তৈরি করছি দিদি জুতো তো আমরা তৈরি করছি না হ্যাঁ তাহলে বলুন বুঝতে পারছি দিদি কিছু করার নেই কিন্তু কী করব আমরা আমাদেরকে কোম্পানি যেরকম রেট ফেলেছে সেই রেটেই বিক্রি করতে হচ্ছে আমরা এম আর পি অবশ্যই অবশ্যই আসুন এসে হ্যাঁ আমার দোকান জানেন তো অ্যাড্রেস জানেন তো হুম অবশ্যই অবশ্যই আসুন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আসবেন